আমি একটা গল্পের বইয়ের প্রিয় একটা উদ্ধৃতি বলতে পারি যেটা আমার সবচেয়ে মানে খুবই ভালো লেগেছে আর আমি জানি যে আমার মানে জীবনে চলার পথে একদম ওই লেখাটা একদম যেন আমার সঙ্গে চলে তো আমি উদ্ধৃতিটি বলতে পারি বইগুলো হল বিশ্বের রান্নাঘর আর আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয় হলে রাজস্ব বাড়াতে পারে এই যে এই কথাটা এইটা দুটো মানে দুই জায়গায় ইয়ে করে যেটা প্রথম কথাটিও প্রথম কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধি করে বা আমাদের অনেক কিছু শেখায় আর যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় হলে রাজস্ব বাড়াতে পারে মানে বিশ্ববিদ্যালয় যত বাড়বে মানুষের তত জায়গা হবে জ্ঞান অর্জন করার আর আরো বেশী সেটাকে বাড়িয়ে নিয়ে গেলে আমাদের মধ্যে আরো বেশী আমরা যে বিদ্যাটাকে আরো বেশী অর্জন করতে পারব এবং লোককেও জানাতে পারব যে হ্যাঁ এই জায়গাটা আরো ভালো এবং এটাতে আরো বেশী উন্নতি হবে এবং মানুষের অনেক বেশী জ্ঞান অর্জনের ক্ষেত্রেও সুবিধা হবে